হ্যাঁ ম্যাডাম আমার কিছু দিন পর বিয়ে তো আমি আমার গায়ে হলুদের জন্য আর বিয়ের জন্য আপনাদের বুক করতে চাই তাহলে কি রকম খরচা আপনারা নেন একটু বলতে পারবেন আমার লোকেশন হচ্ছে পুরুলিয়ার গোশালার কাছে চব্বিশ তারিখে চব্বিশ এপ্রিল হ্যাঁ আমি গায়ে হলুদের দিন চাইছি মানে তেইশ তারিখে আমি চাইছি যে যাতে আমার মানে বাড়িটা একটু হলুদ ফুল দিয়ে সাজানো হয় একটু যাতে হলুদ হলুদ রঙটা চারিদিকে থাকে গাঁদা ফুল দিয়ে সাজানো হবে আর বিকেলবেলার দিকেও আমাদের একটু প্রোগ্রাম হবে একটু নাচ গান করবে সবাই তাহলে সেই হিসাবেও আপনাদের একটু সুন্দর করে সাজাতে হবে বিভিন্ন রঙ দিয়ে একটু করতে হবে সাজাতে হবে

হ্যাঁ আর বলছিলাম যে বিয়ের দিনও আমার একটু মানে নর্মাল চাই না একটু ভালো করে সাজাতে হবে আপনাদেরকে খুব সুন্দর করে যেমন মানে খুব ভালো লাগে দেখতে খুব বেশি বেশি ফুল দিয়ে সাজাতে হবে জায়গাটা

হ্যাঁ সেটা যদি আপনারা করতে পারেন সেটা যদি আপনারা করতে পারেন তাহলে তো ভালোই হয় হ্যাঁ হ্যাঁ না আমার বাড়িতেই হবে সব হ্যাঁ হ্যাঁ অনেক বড় জায়গা আছে আপনারা ভালো করে করতে পারবেন হ্যাঁ হ্যাঁ না হলুদ ফুল হলেই হবে আপনারা যে কোন ফুল দিয়ে সাজাতে পারেন আর সেই হিসাবে আপনারা কস্টের কথা ভাববেন না আপনারা সুন্দর করে সাজান আমাদের সেরকম ভাবে কোন অসুবিধা নেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ রাখুন